পেট্রোলের দাম বৃদ্ধি আমার বাইকিংয়ের কোনও প্রভাবিত করেনি কারণ পেট্রোলের দাম বৃদ্ধির জন্যে আমাদের এখানে পেট্রোলের দাম অনেকটাই বেশি যার জন্যে আমাদের বাইক চালাতে একটু অসুবিধা হয় এবং আমার মনে হয় এই জ্বালানি ব্যবহারে পরিবেশের সত্যিই ক্ষতিকর পেট্রোল অনেকটাই ক্ষতিকর করে পরিবেশের জন্য